কৃষিতে প্রয়োগ করা নতুন পদ্ধতি উদ্ভাবনগুলি হল এখন অনেক উৎস হয়ে গিয়েছে যেমন জলেরও উৎস হয়ে গিয়েছে মিনি সাবমারসেল বড় বড় মিনি এ থেকে ডিপ টিওল এর থেকেও জল দেওয়া হয় কৃষিতে এবং পাকে আধুনিক যন্ত্রপাতি তো প্রচুর পরিমাণে উন্নতি হয়েছে এখন উদ্ভাবন হয়েছে ওগুলো যেমন ট্র্যাক্টর পাটলার এগুলো তো আছেই তারপর এখন কৃষিতে ধান কাটার তল কাটার জন্য মেশিন বেরিয়েছে সেদ্ধ শুকনো করার জন্যও মেশিন হয়েছে এই পদ্ধতিগুলো চলছে আবার ওই আলু লাগানোর জন্যও এখন মেশিন পাওয়া যাচ্ছে আলু লাগানোও যাচ্ছে আলু কোপানোও যাচ্ছে এখন মানুষের ওই পদ্ধতিগুলো অনেক উন্নত হয়েছে কিন্তু ওই পদ্ধতিগুলো ব্যবহার করার জন্য মানুষের হাতে অর্থ চাই যাদের হাতে ঠিকঠাক অর্থ নেই তারা তো ওই উদ্ভাবনীগুলো পাবে না কৃষিতে ওগুলো যদি দেওয়া হয় কৃষির এই উৎসগুলো কিন্তু খুব ভালো এই উৎসগুলো দিয়ে কৃষি চা এই পদ্ধতিগুলিতে চাষ করা হলে কিষির উন্নতি হবে